বর্তমানে দিন দিন জনসংক্যা বেড়েই চলেছে এই জনসংখ্যার বৃদ্ধির কারণে আমার এলাকার হাসপাতালের বিছানা অক্সিজেন সিলিন্ডার অস্ত্রোপচারের সরঞ্জাম পর্যাপ্ত নেই এর কারণে আমরা বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হচ্ছি এই সমস্যা শুধু আমাদের দেশের না সারা দেশের এই সমস্যা এই সমস্যার বিভিন্ন মোকাবিলার জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আমি মনে করি আমি এক সময় মে রা হাসপাতালে গিয়ে বিয়ে একটি সমস্যার সম্মুখীন হয়েছিলাম সেখানে অপর্যাপ্ত বেডের অভাবের জন্য আমি সেখানে ভর্তি হতে পারি নি এর ফলে আমি বিভিন্ন সমস্যার সম্মুখীন হই এই সমস্যা থেকে বাঁচার জন্য আমি অন্য হাসপাতালে গিয়ে উঠি আমার এলাকায় যে হাসপাতালটি ছিলো সেখানে প্রচুর পরিমাণ জনসংখ্যা বৃদ্ধির কারণে ওখানে হাসপাতালে ভত্তির কোনো ব্যবস্তা ছিল না এছাড়া অক্সিজেনের ঘাটতি ইত্যাদির জন্য ওই হসপিটালে আমি কোনো ওই হসপিটাল থেকে কোনো সাহায্য লাভ করতে পারি নি আমার এলাকার এই হাসপাতালে বিভিন্ন আমার পর্যাপ্ত পরিমাণে জিনিসপত্র রয়েছে বলে আমার মনে হয় কিন্তু বর্তমানে দিন দিন জনসংখ্যা বৃদ্ধির কারণে বিভিন্ন প্রকার মানুষের সংক্রামক রোগ এছাড়া বিভিন্ন প্রকার রোগের কারণে তারা সবাই হাহাসপাতালের দারস্থ হচ্ছে পৃথিবীতে এরকম অনেক মানুষ রয়েছে যারা ব্যা ব্যা বড়ো বড়ো হাসপাতালে বা বড়ো বড়ো জায়গায় চিকিস্যা করানো করাতে পারেন না তারা এই হাসপাতালগুলির দারস্ত হচ্ছে ফলে বর্তমানে ওই হাসপাতালগুলিতে জনসংখ্যার প্রচুর পরিমাণে বৃদ্ধি কা পাওন কারণে সেখানে আমি সুযোগ পাচ্ছিলাম না এর ফলে আমার মনে হয় আমার হাসপাতালে এই সমস্ত কিছুর সরঞ্জামের উপযুক্ত ব্যবস্থা থাকা সত্ত্বেও জনসংখ্যার বৃদ্ধির কারণে আমি ওই সমস্যাটির সম্মুখীন হয়েছিলাম